দুপুর বারোটার সময় হুরা থানা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য একটি গাড়ি বুক করেছিলাম সেই গাড়িটির সিটটা খুব ছেঁড়া ছিল এবং রাস্তাতেই যে যেতে যেতে চাকা পাংচার হয়ে গিয়েছিল ঠিকঠাক হর্ন দেওয়া যাচ্ছিল না তার জন্য আমাদের অনেক অসুবিধা হয়েছে এবং সময় নষ্ট হয়েছে তাই আমি অভিযোগ জানাতে চাই